গ্রামের খেলা আর শহরের খেলা অনেক পার্থক্য আছে কারণ গ্রামের সব মাঠ ঘাট মানে ফাঁকা মাঠ ভর্তি সেখানে সব ছোটাছুটি করে গজি খেলা করে দৌড়াদৌড়ি খেলে আবার ফুটবল খেলে ক্রিকেট খেলে আলু তোলা খেলে বৌ বসান্তি খেলা করে আবার অনেক কিছু খেলা করে কিন্তু শহরের দিকে এটা এ এ সব মাঠ ঘাট নেই ওরা এতটা খেলা খেলা করতে পারে না ওরা কম্পিউটারে ব্যস্ত কেউ পড়াশোনায় ব্যস্ত ওরা শহরে মানে বাবুদের ব্যাপার ওরা যদি একটু সময় পায় তো ওই মানে পার্কে যায় গিয়ে একটু খেলা টেলা করে তো ফুটবল খেলা করে কখন বা ক্রিকেট খেলা করে এছাড়া মানে ওরা খেলতে পারে না কিন্তু গ্রামের ছেলে সব মানে সব খেলাই করতে পারে যত খেলা আছে প্রায় সব খেলাই করতে পারে এখানে সব খেলাই হয় ওই সব খেলা গ্রামের ছেলেপুলেরা করে